আমাদের এলাকায় আমার মতো অনেকেই পশুপালন করেন সেই জন্য এই জন্য ডাক্তারও অ্যাভেলেবেল পশুর ডাক্তার আছে পশুদের জন্য কোনো পশু যদি অসুস্থ হয় তাদেরকে ডেকে আপনি সার্ভিস পেতে পারেন এর চেয়ে সবচেয়ে পশুধের সবচেয়ে ভালো ডাক্তার মনে হলে বিশ্বাস বাবু আমাদের এলাকায় সবচেয়ে বিশ্বাস বাবু ভালো ডাক্তার এবং কেন ভালো সে কথা আমি বলি যিনি এবং ওষুধ দেন তিনি পশুদের যেমন রোগ হলে ওষুধ দেন সেরকম তার পাশাপাশি কিছু ভেষজ যোগ গুণ বল যেগুলো বাড়িতে তৈরি করে খেতে দেওয়া হয় যেরকম টক জল হলুদ জল সজনে পাতা খাওয়ানো যে পশুদের যে জায়গায় রাখা রাখা হয় সে জায়গায় ভালো রাখা তো এখানে এই ডাক্তারবাবুরা সাধারণত এই কথাগুলোই বলে এবং যে আমার পশুর পেছনে যে খুব রোগ হয় না

প্রস্তুতের জন্য খুব ভালো জায়গায় রাখি

এবং পশুদের উন্নত মানের খাবার খেতে দিই সেই জন্য পশুদের তেমন রোগ হয় না আর মাসে বলতে পারব না এবার বছরে বলি বছরে পশুর পিছনে পাঁচ থেকে সাত হাজার টাকা আমার খরচা হয়